এখনকার যুগে মানুষ ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ হয়ে গেছে বা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন রকম সব কিছু মানুষ জানতে পারছে আগের তুলনায় সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন বেশি আগ্রহ আগ্রহ ফিল করছে বা আগ্রহ আগ্রহী আছে যেমন বিভিন্ন ব্যাঙ্কগুলি তারা তাদের সব কিছু যেগুলো অফারগুলো থাকে বা যাদের সুযোগ সুবিধাগুলো সব ইন্টারনেটের মাধ্যমে তারা মানুষকে জানিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই সোশ্যাল মিডিয়া আরে মানুষ দেখে দেখে শুনে তারা সব কিছু বুঝে সেই ব্যাঙ্কের যে ব্যাঙ্ক গুলোয় এই অফার দিচ্ছে সেই ব্যাঙ্কগুলো মানে মানুষজন যাচ্ছে এবং যে ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো মানুষকে বিভিন্ন লোন লোন দিয়ে তাদের মানুষকে সাহায্য করছে যেমন কার লোন গোল্ড লোন হোম লোন এই সব দিয়ে মানুষকে সাহায্য করছে এমনকি এমনও আছে ব্যবসায়িক লোন দিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক সেগুলোর লোনগুলো নিয়ে মানুষ নিজের পায়ে ব্যবসা করে বা বিভিন্ন কিছু করে মানুষ দাঁড়াতে পারছে এই সব ব্যাঙ্কগুলি আরও এস এইচ জি গ্রুপ হয় মেয়ে মহিলা গোষ্ঠী এই গোষ্ঠীদেরকে বিভিন্ন রকমভাবে লোন দিয়ে তাদের সাহায্য করছে যাতে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে বা কিছু করতে পারে মহিলাদের জন্য যেমন লোন দেয় বিভিন্ন লোন সেই সব লোন নিয়ে মহিলারা নিজেরা ব্যবসা করছে